কভিড নাইনটিন অর্থাৎ কভিড উনিশ ইতিহাসের খাতায় বা ইতিহাসের পাতায় যে কভিড উনিশ নামটা চিরকাল থেকে যাবে এটা একটা মহামারি চলে গেছে এই মহামারির সময় আমাদের এলাকার পরিস্থিতি ছিলো খুবই ভয়াবহ পাড়া প্রতিবেশী কেউ কারোর সাথে যোগাযোগ রাখছিলো না বাড়ির বাইরে থেকে কেউ বেরোতে পারছিলো না উপযুক্ত সময়ে খাদ্য পানীয় এগুলোও তারা পাচ্ছিলো না এটা একটা ভয়ঙ্কর দুর্দিন গেছে বলা যায় এই কভিড উনিশ থেকে নিজেকে এবং আমার পরিবারকে সুরক্ষিত রাখতে আমরা মাক্স ব্যবহার করতাম বাইরে বেরোলে বাড়ির বাইরে বেরোলে সেই জামা প্যান্টকে আমরা সঙ্গে সঙ্গে সাবান জলে পরিস্কার করতাম কোনোভাবেই নোংরা বা এই অবস্থায় খারাপ সাধারণ অবস্থায় কেউ থাকতাম না বাড়ির বাইরে আগে ঢুক বাড়িতে এসে জামা কাপড় খুলে ধুয়ে তবে ঢুকতাম মাক্স ছাড়া বাইরে বেরোতাম না বেশি করে জল খেতাম এবং সর্দি হাঁচির মতো কোনো কিছু উপসর্গ দেখা দিলে তার উপযুক্ত চিকিৎসার ববস্থা করতাম এইভাবেই আমরা এই কভিড উনিশ কাটিয়ে উটতে পেরেছি এইভাবেই আমরা কভিড উনিশকে অতিক্রম করে আজও এই বিশ্বে দাঁড়িয়ে আছি